হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই আপনার অভিযোগটি গ্রহণ করা হবে আপনি বলুন ব্যবস্থা নেই হুম বুঝতে পারছি ম্যাম আমরা তো আমি তো একজন সমাজকর্মী এবং আমি একজন মেয়ে আমিও তো এইগুলো খুব বুঝি কিন্তু দেখুন আমরা তো কাজ করছি এর আগেও আমরা অনেকগুলো কাজ করেছি আমরা চৌমাথার ওখানে একটা আমাদের বাজারে এখানে একটা করেছি আপনাদের দিকটা হয়তো আমরা এখনো দেখ দেখে উঠতে পারি নি আমরা ওখানেও যাবো দেখবো এবং অবশ্যই ব্যবস্থা করবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আপনি একদম ঠিকই বলেছেন আমরা দেকবো এই বিষয়টা এই বিষয়টি দেখবো হ্যাঁ হ্যাঁ আপনি যখন আমাকে জানিয়েছেন আমি অবশ্যই আমাদের এর সাথে কথা বলবো এবং আমি এই ব্যবস্থা করে দেবো খুবই শীঘ্রই এই ব্যবস্থা করার স চেষ্টা করছি ঠিক আছে ধন্যবাদ